আমার পরিবারে আমি ছাড়াও আমার স্বামী বাগান করতে ভীষণ ভালোবাসেন তার বাগানের প্রতি ভীষণভাবে ভালোবাসা জন্মায় কারণ আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আমি ফুলকে খুব ভালোবাসি তাই ফুল গাছ খুব ভালোভাবে লাগাই আর আমার স্বামী তাতে ভীষণভাবে যত্ন করেন আমার স্বামী কী করেন সকালবেলায় যখন বাজার যান তখন ওই ফুলের গাছগুলি নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে আসেন নিয়ে এসে বাড়িতে রাখেন বিকেলবেলা যখন উনি সময় পান তখন ওই গাছগুলি সারিসারিভাবে ফুলের বাগানগুলি লাগিয়ে রাখেন উনি কিন্তু আমার হাতে হাতে খুব ভালোভাবে সাহায্য করে দেন যাতে আমার অসুবিধা না হয় উনি জল দিয়ে দেন উনি পাতাগুলো শুকনো পাতা পড়ে গেলে তাতে ঝেঁটিয়ে ঠ্যাকায় করে নিয়ে বাইরে ফেলে দেয় বাগানটিকে কিন্তু শুকনো সার দিয়ে দেন বাগানটিকে উনি খুব ভালোভাবে পরিচর্যা করেন যাতে বাগানের ফুলগুলি সকাল হলেই ফুটতে আরম্ভ করে কারণ ফুল কে না ভালোবাসে ওই বাগানে ফুলগুলোও কিন্তু আমরা ঠাকুরের মাথায় দিই বাড়িতেও সাজিয়ে রাখি ফুল আমাদের খুব ভালো লাগে তাই আমি ছাড়াও বাড়িতে আমার স্বামী সেটাকে পরিচর্যা করেন